আমার ফুলগাছ খুবই ভালো লাগে এছাড়াও ফল জাতীয় গাছও খুবই ভালো লাগে যেমন আম গাছ পেয়ারা গাছ বাতাবি লেবুর গাছ এছাড়াও লতা জাতীয় গাছও ভালো লাগে যেমন কুমড়ো গাছ উচ্ছে গাছ লাউগাছ